বর্ধমান জেলা শুধুমাত্র শিল্পের দিকে নয় শিক্ষার দিকেও অনেকটা এগিয়ে বর্ধমান জেলা পশ্চিমবঙ্গের একটি নামকরা এবং অতি পুরনো একটি জেলা অতীতে বর্ধমান জেলাটি অনেকটাই বড়ো ছিল বর্তমানে সেটা দুই ভাগে বিভক্ত হয়ে যায় কিন্তু এই বিভেদন জেলার ওপরে কোনো ছাপ পড়েনি বরঞ্চ আরও এগিয়ে চলেছে বর্ধমান জেলা শিক্ষার দিক থেকে অনেকটা এগিয়ে বর্ধমান জেলা স্বাস্থ্য পরিষেবার সর্বোচ্চ এগিয়ে রাজধানী শহরের পরে পরেই বর্ধমান জেলাকেই স্বাস্থ্যসেবা হিসেবে প্রথমভাবে তুলে ধরা হয় যেহেতু স্বাস্থ্য সেবায় বর্ধমান জেলা এগিয়ে তাই এই স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য ছাত্রদের তৈরিও করা হয় তাই এখানে অনেক প্রতিষ্ঠানও গড়ে উঠেছে এখান থেকে অনেক যোগ্য আদর্শ ছাত্র বেরিয়ে ভবিষ্যতে একটা উঁচু স্তরে তার নাম অক্ষর করে এখানের কিছু সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলির নাম হল কানাদ ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট কান্দ্রা রাধাকান্ত কুন্ডু মহাবিদ্যালয় কাটোয়ায় শ্যামসুন্দর কলেজ বিবেকানন্দ মহাবিদ্যালয় রাজ কলেজ বর্ধমান মেডিকেল কলেজ অ্যামেক্স ল কলেজ বর্ধমান ইউনিভার্সিটি যেই ইউনিভার্সিটির আন্ডারে শত শত কলেজ যুক্ত